আচ্ছা আপনি কি রুবিয়ার মা বলছেন আচ্ছা আমাদের স্কুল থেকে একটা ট্যুর কন্ডাক্ট করা হচ্ছে হ্যাঁ তা ওই আপনার মেয়ে কি যাবে আচ্ছা মুর্শিদাবাদের হাজারদুয়ারি জানেন তো হাজারদুয়ারি ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে ও ঠিক আছে তাহলে আপনার মেয়েকে কি পাঠাতে চাইছেন আমাদের আমাদের বাসে করে যাবে আর কি বুঝতে পেরেছেন বাসে করে যাবে হ্যাঁ পাঁচশো টাকা করে ওই ওই নেওয়া হবে গার্জেনরা মনে করলে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি ইয়ে করেন সেরকমভাবে আমরা কন্সিডার করবো আপনার যা বলছেন অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে তো একটু হ্যাঁ ঠিক আপনি কি পাঠাবেন আছে খাওয়াদাওয়ার মেনু হচ্ছে সবকিছু আছে আমরা বেগুনি ইয়ে পকোড়া হ্যাঁ লুচি ভাত চিকেন হ্যাঁ তারপরে থামসাপ সবরকমেই তারপরে আইসক্রিম সবরকমই থাকছে আর কী

তাহলে আপনি যদি বলেন যে কমসমের মধ্যে যেটা ইয়ে হচ্ছে সেটা তো কমিয়ে করবো আমরা কন্সিডার করবো দেখবো আগে তখন ঠিক আছে চিন্তাভাবনা করুন কমে হয় আপনি গার্জেন যখন যেতে চাইছেন আপনি বলছেন মেয়ের সাথে যাবো বলছেন যখন হ্যাঁ তাহলে কমসম করে দেখবো সেটা ঠিক আছে তাহলে এইটা আমরা সাত দিনের মধ্যে কিন্তু ইয়ে করবো হ্যালো এটা সাতদিন সাতদিনের মধ্যে ইয়ে দশ তারিখের মধ্যে গাড়ি ছাড়বে দশ তারিখের মধ্যে সামনের মাসে দশ ঠিক আছে অসুবিধা নেই তো তাহলে স্কুলে গিয়ে আপনার দুদিনের মধ্যে সই করে ওটা জানিয়ে দেবে ইয়ে করে দিয়ে আসবেন তাহলে আমরা সেরকম সেরকম ব্যবস্থা করবো আমরা হ্যাঁ নিশ্চয়ই আমাদের তো এক্সট্রা কারোর গেলে আমাদের সেই চাঁদা গুলো এ করতে হবে নিতে হবে সব ব্যবস্থা করতে হবে তো তাহলে আগে ইস্কুলে গিয়ে দুদিনের মধ্যে জানিয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন তাহলে ঠিক আছে রাখি হ্যালো রাখ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে